হ্যালো হ্যাঁ সেটা তো নিশ্চই না হলে তো একবারে তুমি সামলাতে পারবে না এখন ওই বাষট্টি হাজার এরকম যাচ্ছে তুমি কী বানাতে চাও বলো অনেক রকম অনেক রকম রেঞ্জের আছে অনেক রকম আছে তুমি মানে বেশিও নিতে পারো কমও পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যেও তুমি পেয়ে যাবে সেরকমও তুমি দেখতে পারো দেখো তুমি কোনটা চুস করো করবে এইগুলো পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে হবে আর এর চেয়ে বেশি আর একটু বেশিই হয়তো ডবল দামে হবে তুমি দেখো কোনটা চুস করবে অনেক রকম আছে কোয়ালিটিটাও অনেক রকমের আছে ডিসাইনটাও অনেক হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলোই দেখো এইগুলো ষাট ষাট হাজারের এরকম পড়বে ষাট বাষট্টি হাজার পাঁচ গ্রাম বা পাঁচ থেকে আট গ্রামের মধ্যে পড়বে পাতি হারের মধ্যেও বিভিন্ন রকমের আছে মিনে করা থাকে বা যেগুলি এখন নতুন ডিজাইনের এসছে সেগুলোও তুমি দেখতে পারো ওগুলো খুব একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দে দেখে পছন্দ করো কোনো অসুবিধা নেই তুমি চাইলে মাসে মাসেও একটা বই করে নিয়ে মাসে মাসেও দিতে পারো তোমার যদি মনে হয় যে আমি এতোটা দিতে পারবো না একবারে সেই সুবিধাও আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি দেখো এগুলো এই তো কিছু কিছু দেখ দিলাম তোমাকে এর মধ্যে দেখো আরো কিছু আছে সেইগুলো একটু বেশি দামি আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ আছে সে সে তো একশো বার সে তো একশো বার এগুলো তো হবেই প্রত্যেকটা মানুষের পছন্দর চাহিদাটা আলাদা ঠিক আছে তুমি দেখো না কোনো অসুবিধা নেই চা কফি কিছু খাবেন নাকি

হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই একটা বই করে নিন ঠিক আছে কোনো অসুবিধা হবে না ঠিক আছে একটা বই করে নিলেই হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি করে রাখছি হ্যাঁ বিল করে রাখছি আপনি আসবেন ঠিক আছে হুম হুম হুম